হ্যাঁ চুড়ি মালা কানের পাতা হ্যাঁ যেমন নেবেন তেমন দাম মাথার ক্লিপও আছে হ্যাঁ হুম যেমন জিনিস তেমন দাম আপনি আসুন এই আপনি দেখে শুনে পছন্দ করে নেবেন হুম আসুন আপনি দেখে শুনে নিবেন আচ্ছা ঠিক আছে